আমি হাজি বিরিয়ানি থেকে এক প্লেট বিরিয়ানি দু প্লেট মোগলাই এবং তিনটে এগ রোল অর্ডার করতে চাই আমার পরিবারের জন্য এটি যেন তালদি বন্ধন ব্যাঙ্কের পাশের ঠিকানায় আসে এবং ফোন নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যেন যোগাযোগ করে নাওয়া হয়